আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষা অনেক ভূমিকাই পালন করে যেমন ধরুন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং মাতৃভাষাটা যেমন ভালো করে শেখার জন্য আমাদের ইস্কুলে বা শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই শিক্ষাটাই প্রশিক্ষণ দেওয়া হয় যাতে বাংলা ভাষাটা ভালো করে শিখতে পারে কারণ আমাদের বাংলা ভাষা মাতৃভাষা হল বাংলা সেটা যাতে ভালোভাবে শিখতে পারে এই জন্যই প্রশিক্ষণ দেওয়া হয় এবং বাংলা ভাষা আমাদের এখানে যত স্কুল আছে সব বাংলা মিডিয়ামের স্কুল বাংলা মিডিয়াম কারণ যাতে বাংলা ভাষাটা ভালোভাবে সবাই বলতে পারে ভালো ভালোভালোভাবে শিখতে পারে সবচেয়ে কঠিন ভাষা হল বাংলা ভাঁষা তাই জন্য আগে ছোটোবেলা থেকে শিশুদের বাং কারণ ছোটোবেলায় শিশুদেরকে যেটা শেখাবে তারা বড়ো হয়ে সেটাই শিখবে তাই জন্য ছোটোবেলা থেকে বাংলা ভাষাটাই শিশুদের শেখানো হয় যাতে কঠিন ভাষাটা শিখে যেতে পারে কারণ অন্যান্য ভাষা বড়ো হয়ে তারা শিখতে পারবে কিন্তু বাংলা ভাষাটা শিখতে পারবে অবশ্য বড়োবেলায় কিন্তু ততটা সহজ হবে না শিখতে অনেকটাই কঠিন তাই জন্য ছোটোবেলা থেকে বাংলা ভাষাটায় প্রশিক্ষণ দেওয়া হয় আর অন্যান্য ভাষা তারপরে